অধিকারী রেসটুরেন্ট আমি দুপুর বারোটার সময় চিকেন টিক্কা অর্ডার দিয়েছিলাম এখন দুপুর একটা বেজে গেছে কিন্তু এখনও সেটি আমার বাড়ি পৌঁছয়নি আমি ডেলিভারি বয়কে ফোনও করলাম কিন্তু সে ফোন তুলছে না একটু আপনি কারণটা জানান